না দৌড়ে এসে সঙ্গে সঙ্গে জল খাওয়াটা ঠিক না আপনি বসুন বসে কিছুক্ষণ রেস্ট নিন তারপরে ঘা গায়ে যে ঘামটা আস্তে আস্তে ওটা একটু শুকনো পালে মুছে নিন একটু ধাতস্ত তারপরে জলটা খান কারণ ওই যে দৌ দৌড়লে তো শরীর প্রচণ্ড হিট হয়ে যায় গরম হয়ে যায় এবার সেই সঙ্গে সঙ্গে এসে যদি আপনি জলটা জল তো ঠান্ডা যখন ওই শরীরে পড়ছে ওটা সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন ওই যে গলা অনেকে গলা ব্যথা বলে ওটা একটা ঠান্ডা লেগে যাওয়ার ই থাকে হ্যাঁ ওই জন্য সব সময় জলটা সঙ্গে সঙ্গে খাবেন না জলটা কিছুক্ষণ পরে খান হুম নাহলে ওই ওই ঠান্ডা লেগে গেলে আবার ভয় আবার কাশি হবে এরকম সঙ্গে সঙ্গে ওই জলটা আমরা খাই না কিছুক্ষণ বসে নিয়ে তারপরে